হ্যালো বলছি খাদিমের এরকম জুতো আছে কেমন কেমন দাম যাচ্ছে জুতোর এখন আর সাইজ হচ্ছে পাঁচ নাম্বার সাইজ আছে ও ঠিক আছে হুম ঠিক আছে তাহলে কালকে যাবো সকালবেলায় আর দো বলছি দোকান কটায় খোলে আপনি দোকান কটায় খোলেন বন্ধ করেন কটায় বলছি লেডিস জেন্সটস সব রকম জুতো পাওয়া যাবে তো বাচ্চাদের ঠিক আছে তাহলে বলছি পুজোর জন্য নতুন কালেকশান এসছে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাবো মানে আটটার দিকে দোকান খোলা থাকবে তো বলছি অনলাইনে পেমেন্ট হয়

তা আপনাদের বাড়ির সবাই কেমন আছে কেন কি কেন আপনার বাবার কী হয়েছে ও ঠিক আছে আমি এটটু পরে ফোন করছি